মহিলাদের মাসিক তাদের জীবনেরই একটি অংশ প্রতি মাসেই একবার করে মহিলারা এই মাসিকের সম্মুখীন হয়ে থাকে মাসিক এখন আমাদের কাছে একটি সাধারণ জিনিস হয়ে দাঁড়িয়েছে আজকের সময়ে কিন্তু তার মধ্যেও অনেক জাগাতেই মানুষরা কিন্তু এটাকে নিয়ে গোঁড়ামি করে এবং এই মাসিককে নিয়ে তারা কিন্তু অনেক ধরনের গোঁড়ামি তারা তাদের মনের মধ্যে রেখেছে সেক্ষেত্রে তারা এই মাসিকের সমকে ঠিকভাবে তারা চিকিৎসা করে না কারণ আমরা জানি যে মাসিকের সময় একটা মেয়েকে তাদের যে স্বাভাবিক খাওয়া দাওয়া এই স্বাভাবিক খাওয়া দাওয়াটা থেকেও আরও ভালোভাবে খাওয়া দাওয়া করা উচিত তাদেরকে বেশি করে জল খাওয়া উচিত তাদেরকে তাদের বিশ্রাম নেওয়া উচিত তাছাড়াও যে সমস্ত প্রোটেকশানগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু ঠিকভাবে মেনে চলা উচিত তো সেইগুলো কিন্তু অনেক সময় করা হয় না আজকালকার যুগলে কিন্তু ওইগুলো নিয়ে বৈষম্য রয়েছে তাছাড়া এই মাসিক চলাকালীন কিন্তু মেয়েদেরকে তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয় যেমন তারা মন্দিরে যেতে পারে না তারা কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারে না তাছাড়াও আরও অনেক ধরনের কিন্তু এই গোঁড়ামি রয়েছে এই জন্যই আমার অনেক সময় মেয়েদেরকে বৈষম্য করা হয় আজকালকার যুগে বলা হয় যে ছেলে মেয়ে দুজনেই কিন্তু সমান অধিকার রয়েছে সব ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যখন একটা মেয়ের মাসিক হয় তখন কিন্তু যতই মুখে বলা হোক তাদের সমান অধিকার রয়েছে সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু তাদেরকে পিছিয়ে দেওয়া হয় এবং তাদেরকে পিছিয়ে ফেলে দেওয়া হয় তো আমার মনে হয় এই যে সমস্ত সাংস্কৃতিক নিয়ম যে সমস্ত কুসংস্কারগুলো রয়েছে ওই কুসংস্কারগুলো থেকে দূরে বেরিয়ে আসা উচিত এবং ছেলে মেয়ে দুজনের যে সমান অধিকার সেইটার প্রচার করা উচিত